আমি একটা শার্ট কিনেছিলাম যারা কোম্পানির শার্ট শার্টটা খুবই ভালো এবং শার্টটা পোপিয় পুরো কটনের শার্ট ছিলো শার্টটা এবং আমার গায়ে খুবই মানিয়েছিলো এবং পুরো ফিটিং হয়েছিলো শার্টটা যদি আমি আবারও পাই সেম শার্ট আমি আবারও কিনতে চাই